হ্যাঁ আমি আঁকার ক্লাস নিয়েছি আমি ছোটোবেলা থেকে আঁকতে খুব পছন্দ করি আমি যখন আঁকতে শুরু করি তখন প্রাকৃতিক জিনিসগুলি আমার চোখের সামনে ভাসে প্রকৃতির দেখা জিনিসগুলো পশু পাখি গাছপালা আরো নানা রকমের জিনিস প্রথমে আমি এই সেই ছবিগুলিকে মনের মধ্যে ভালো করে ভেবে নিই তারপর সেই আঁকাগুলো আঁকি তারপর আমি আঁকা স্যারের তারপর আমি আঁকা স্যারের কাছে কিছু বিন্দু দিয়ে কিছু ছবি তৈরি করি তার তাই আমার আঁকাটা অনেক পছন্দ তাই আমার আঁকার ক্লাসও নিয়েছি